আমি বাড়িতে বিভিন্ন ধরনের পানীয় দ্রব্য তৈরি করে থাকি বেশিরভাগ সময়ই যেরকম চা লিকার চা বানাই লেমন টি বানাই লেমন টি হচ্ছে যেরকম দুধ চায়ের মধ্যে চিনি এবং চা পাতা দিই এবং যখন ওটা পরিবেশন করি তখন সামান্য পরিমাণে লেবুর রস এবং জলজিরা দিয়ে দিই তার পরে এখন গরমকাল বলে বেশিরভাগই দুপুরবেলায় মানে কাজের ফাঁকে আসি যখন তখন আম পুড়িয়ে সেটা ঠান্ডা জলের সাথে নুন এবং চিনি মিশিয়ে আমটাকে ছাড়িয়ে সেটি জুস টাইপের করে সেটি শরবত করি করে খাই তারপরে ছাতুর শরবত খাই ছাতুর শরবতে পেঁয়াজ লঙ্কা একটু লেবুর রস নুন দিয়ে কুচিয়ে সেটিকে ভালো করে ফেটিয়ে নিয়ে বেশ জলের মতো তরল জাতীয় করে সেটিকে খাই তারপর আমরা বাড়িতে লস্যি বানাই দুপুরবেলায় ভাত খাওয়ার পর অনেক সময় লস্যি খাওয়ার ইচ্ছা হয় যখন তখন টক দই দিয়ে চিনি মিশিয়ে বরফ বরফের জল এবং কিছু পরিমাণে বরফ হ্যাঁ মিশিয়ে একটু লস্যি বানিয়ে নিই তারপর বেশিরভাগ সময়ই অরেঞ্জ জুস করি বাড়িতে কোনো অতিথি আসলে পরেও ঠান্ডা পানীয় জলের সাথে রুহ আফজা করে দিই রুহ আফজা শরবত কিন্তু যথেষ্ট পরিমাণে মানে তৃষ্ণার্ত মেটাতে সাহায্য করে তাই রুহ আফজা শরবতও কিন্তু আমরা করে থাকি